আমি একজন সবজি বিক্রেতা পড়াশোনা শেষ হওয়ার পর কোনো চাকরি না পাওয়ার এবং কোনো কাজ না পাওয়ার পর এই সবজি বিক্রিকেই আমি আমার জীবিকা হিসেবে পরিণত করি এই জীবিকাতে আসা কারণ হল আমাদের এলাকায় অনেক চাষি আছে সেই চাষি তারা তাদের জমিতে চাষ করে সেই ফসল বা সেই সবজি আমি তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় করি এবং একটি নির্দিষ্ট জায়গায় জোগাড় করে একটি নির্দিষ্ট জায়গা থেকে সেই সবজি বা সেই জিনিসগুলি বিক্রি করি আমাদের এলাকার বা নিকটবর্তী এলাকার মানুষ সেখান থেকে সেই জিনিস একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় করে নিয়ে যায় এতে আমি খুব কম পরিমাণ লাভ রাখি এবং এতে আমার এলাকার মানুষ খুবই উপকৃত হয় এবং এতে আমার চাষি ভাইয়েরাও খুব উপকৃতও হয় সবজি চাষ একটি খুবই ভালো বা সবজি বিক্রেতা হওয়াতে আমার কোনো দুঃখ নেই সবজি বিক্রেতাতে আমার লাভের পরিমাণ খুব একটা খারাপ নয় এতে আমি ভালোই লাভ করি ভালোই উপার্জন করি এতে আমার খুব সচ্ছলভাবেই চলে যায়